আমার এলাকায় বিভিন্ন রকমের খবরের কাগজ পাওয়া যায় যেগুলো আমি জানি আনন্দবাজার বর্তমান প্রতিদিন এর মধ্যে আমি সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করি প্রতিদিন পত্রিকাটি ওটি আমার প্রিয় কলাম এটিকে আমি পড়ি এবং বাচ্চাদেরকেও খবরের কাগজ পড়া শেখাই